বাংলা ভাষা শুধু আমাদের এই পশ্চিম মেদিনীপুরের মধ্যেই চলে পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর এ দুটোতে বাংলা ভাষার চল আছে কিন্তু আমরা যখন অন্য জেলায় যাই তখন কেউ বাংলা ভাষা বোঝেই না জেলা বা দেশে বা রাজ্যে তারা কেউ বাংলা জানেই না কিন্তু বাংলা ভাষা আমাদের অন্যান্য ভাষার দ্বারা প্রভাবিত বাংলা আমরা বাঙালি হয়ে বাংলা ভাষা যতটা বুঝি আমাদের বাইরে গেলে খুব অসুবিধা কারণ বাইরের মানুষ তো বাংলা ভাষা জানে না তারা জানে সংস্কৃত বা ইংরেজি ভাষা তাই আমাদের খুব কষ্ট হয় বাইরের রাজ্যে গেলে কেন জানেন তো হঠাৎ আমরা বাইরে ডাক্তার দেখাতে যাই এতে আমাদের খুব এক কষ্ট হয় ডাক্তারের সাথে কথা বলতে পারি না কারণ তারা তো বাংলা ভাষা বোঝেই না তারা ইংরেজিতে কথা বলতে হয় সংস্কৃতে কথা বলতে হয় তাই আমাদের খুব দুঃখ পেতে হয় বাংলা ভাষা শিখে কিন্তু বাঙালিরা বাংলা ছাড়া আর কেনই বা অন্য ভাষা শিখবে তাই আমাদের ও উচিত বাংলা ভাষার সাথে আমরা যেন সংস্কৃতে ও ইংরেজি ভাষাটাও ভালোভাবে শিখি তাহলে আর আমাদের কোনও রাজ্যে বা কোনও দেশে বা কোনও জেলায় গ্যালে কোনও অসুবিধা আমাদের আর হবে না